নেদারল্যান্ডসের সমুদ্রপৃষ্ঠের নিচে হতে পারে কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এটি বেশ উঁচুতে বিংশ শতাব্দীর আন্দোলন আমরা যদি ধরে থাকি বিংশ শতাব্দীর আন্দোলন দ্বারা অনুপ্রাণিত গ্রাফিক ডিজাইন বা চিত্রকররা কি গ্রাফ ল্যান্ড ফর্মসের ডিজাইনগুলিও ভালো ভবিষ্যতের উপাদানগুলি একত্রিত করে আজকের ডিজাইনের জগতে বিপ্লব ঘটিয়েছে আর কি কিন্তু আমাদের এই ডিজাইন ডিজাইন জগতে এক ঝলক মানে দেখিয়েছেন যেমন ধরুন নেদারল্যান্ড তো সমুদ্রপৃষ্ঠের নিচে হতে পারে কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এটি বেশ উঁচুতে মানে সমুদ্রক্ষেত্রের নিচে হলে কী হবে কিন্তু ডিজাইন যদিও আমরা বিভিন্ন রকম ডিজাইন দেখি সেক্ষেত্রে এটা অনেক উঁচুতে আর কি ভবিষ্যতের উপাদানগুলি একত্রিত করে তো এই বিংশ শতাব্দী ভবিষ্যতে গিয়ে আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রাফিক ডিজাইন এবং চিত্রকরের ট্রান্সফর্ম তো ডিজাইনগুলি ভবিষ্যত উপাদানগুলি একত্রিত করে আজকের ডিজাইন জগতের বিপ্লব ঘটাতে পারে তারপরে আপনি যদি বলেন মানুষের মুখ ও শরীর টাইপোগ্রাফিক সংমিশ্রণে আমার জন্য কাজ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে এটি একটি আমার জন্য কাজ করে কারণ এটি আমাকে আমার ডিজাইনের আমার আত্মপ্রদান করে আমার কাজের মুখ মানুষ আত্মার প্রতিনিধিত্ব করে আমি মুখটি এমনভাবে মানে ধরুন তৈরি করার চেষ্টা করব যেটা তাকিয়ে থাকবে দর্শকের সাথে দর্শক ভাববে সত্যি সত্যি মানুষ তাকিয়ে আছে আপনার এই এরকম মানে তারপর ধরুন এলডি আমি সেই যুগে প্রচুর গ্রাফিকেও করতাম এবং আমি সেই রংগুলির ব্যবহার করেছিলাম যেমন বিশেষ করে ধরুন সেই যুগ থেকে আমি মানে পুরনো অভ্যাসগুলো বলুন আমাদের হচ্ছে গিয়ে বাণিজ্যের প্রকল্পগুলি নিজেকে কিছুটা হিউজ করতে সাহায্য করে যেখানে আমি সর্বদা মানে কী বলব ওটাকে ক্লায়েন্টের মানে গল্প ধরুন বলি গল্পটি আমি তা তো বলতে চাই আমার বিনামূল্যের কাজ উদাহরণস্বরূপ আমি সামাজিক সমালোচনার গাঢ় হাস্যরস বিদ্রোহী অথচ ন্যায় সঙ্গত দৃষ্টিভঙ্গি দেখতে পছন্দ করি এলিট ঠিক আছে মানে এই সব আর কি কুড়ি শতকের প্রথম দিকের আন্দোলন যেখানে আর্ট মিলার আর্ট ডেকো হাউজ ফিউচারিস এবং প্রপার দ্বারা অনুপ্রাণিত হ্যাঁ আমি তো আমি তো উপরে উল্লেখ করেছি যেগুলো আর কি আমি যখন ছোট ছিলাম তখন গ্যাভিস ওয়ার্চিটার পর্যবেক্ষণ করতাম টুকটাক আমি সব সময় চেষ্টা করতাম প্রতিটি কাজকে খুবগুলো গভীরভাবে না দেখে আর কারণ এভাবে করা প্রতিটি প্রকল্পের সাথে ক্রমাগত বিকাশ ও শৈলীর বিকাশ করা গুরুত্বপূর্ণ